আমি রামমাণ্ডে একটা দোকান আছে গীতা বুক স্টোর ওইদিক দিয়ে একটা পেন কিনেছিলাম ওই পেনটা সবথেকে ফালতু পেন যেটা আমি ইউজ করেছি আজ পযন্ত পেনটা না ঠিক করে চলে না রিফিলটা ভালো আর পেনটার দামও এত নিয়েছে যে কেনাও যাবে না বারবার তাই জন্য আমার পেনটা একদম পছন্দ এলো না